হ্যাঁ আমি অবশ্যই পাঁচটি সংখ্যা বলতে পারবো সেগুলি হলো দুই হাজার দুশো পাঁচ তিরিশ হাজার পাঁচশো দুই পঁয়ত্রিশ হাজার তিনশো বাহান্ন ছাপান্ন হাজার ছশো বাষট্টি ষাট হাজার সাতশো পাঁচ